আমি রান্না করতে ভালোবাসি তাই আমার মা বাবা এবং পরিবারের সদস্যরা আমাকে নানানভাবে সাহায্য করেন যেমন আমি ইউটিউব বা রান্নাঘরের প্রোগ্রাম দেখে টিভিতে যখন যা করার চেষ্টা করেছি সেই সব জিনিসপত্র আমাকে যথাযথ এনে দিয়েছেন এবং আমাকে হাতে হাতে সাহায্য করেছেন এই রান্নার শখ আমার প্রথম থেকেই ছিল সেই শখ আমাকে আমার পরিবারের সদস্যরা সাহায্য করেছে এবং নানান বিষয়ে ভূমিকা পালন করেছে